আমার রান্নাঘরে বৈদ্যুতিক যন্তপাতিগুলি হলো মিক্সার গ্রাইন্ডার গ্যাস সিলিন্ডার ওভেন এখন কিন্তু আমার এই মিক্সার গ্রাইন্ডারের জন্য আমি স একটু বাটনা বাটতে হলেও একটু মশলা করতে হলেও আমি বিদ্যুতের প্রয়োজনটা নিয়ে নিই বিদ্যুতের প্রয়োজন খুব বেশি এখনকার মানুষের বিদ্যুৎ দিয়েই আমি এই মিক্সিটা চালিয়ে নিই তার জন্য আমার কিন্তু মশলাটা তৈরি হয়ে যায় কিন্তু আগেকার দিনে যখন মিক্সার গ্রাইন্ডার ছিল না তখন কিন্তু মানুষকে এতটুকু মশলা বাটার জন্য বা বেশি পরিমাণে মশলা বাটার জন্য শিল নোড়া ব্যবহার করতে হয়েছে তখন কিন্তু ওটা খুব কষ্টই ছিলো এই ধরন যন্তপাতিগুলো কিন্তু এখন আমাদের খুব ভালো কাজ দিচ্ছে আমাদের কাজের সুবিধাও হয়েছে গ্যাস সিলিন্ডারটা আমার খুব ভালো ওভেনগুলোও ভালো ওভেনগুলো গ্যাস সিলিন্ডার আর ওভেন যদি ভালো থাকে তাহলে কিন্তু রান্না বান্নার খুব ভালো সুবিধা হয় আগেকার যখন ছিলো না তখন উনুনে রান্না করে করে আমাদের পুরোনো দিনের মা মাসিদের চোখগুলো ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে এখন কিন্তু মানুষের ওই গ্যাস সিলিন্ডারটা থাকার কারণে ওভেন থাকার কারণে মানুষ চল চটজলদি রান্না করছে কারণ মানুষ এখন অনেক আপডেট হয়ে গেছে নিত্য নৈমিত্তিক বৈদ্যুতিক দিয়ে কী করা যায় কী কী রান্নাঘরে আনা যায় সেটা কিন্তু মানুষ একের পর এক ভেবেই চলেছে আপাতত আমার কাছে এইগুলোই আছে আমি ভবিষ্যতে আরও বৈদ্যুতিক যন্ত্রপাতি আমার রান্নাঘরে ব্যবহার করবো তার জন্য ভাবছি